হ্যালো হ্যাঁ কে আপনি কি পৃথাদি বলছেন হ্যাঁ হ্যালো আপনি কি পৃথাদি বলছেন হ্যাঁ আমি আপনার ওই বাড়ির কাছেই তো আমি কদিন ধরেই আমাদের বাড়ির সবাইর শরীর খারাপ তো সেই কারণে জানছিলাম কি করা উচিত হ্যাঁ কয়েকদিন ধরেই আমাদের হ্যাঁ বলছি যে কয়েকদিন ধরেই আমাদের বাড়ির সবারই শরীর খারাপ তো কি করা উচিত এখন আর রোদ গরমে বেরোলেই বেশী শরীরটা একটু গন্ডগোল হচ্ছে একটু রোদ গরমে বেশী বেরোলেই শরীর বেশী গন্ডগোল হচ্ছে আচ্ছা আপনি যেটা যেগুলো বললেন সেইগুলোই মেনে চলার চেষ্টা করবো না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে